আপনার আশেপাশের এটিএমগুলি কেমন আমার আশেপাশের এটিএমগুলি ভালো খুবই ভালো কারণ আমি অনুভব করেছিলাম নগদ টাকার এইভাবে যখন আমার কাছে টাকা ছিলো না খুবই টাকার অভাব ছিলো কিন্তু টাকাটা তখন দরকার ছিলো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির সামনে এটিএম আছে আমি এটিএমে গিয়ে সঙ্গে সঙ্গে টাকাটি তুলে আমার যখানে দরকার ছিলো বা অভাব ছিলো সে অভাবটি মিটিয়েছিলাম এবং যে দরকার ছিলো সেই দরকারে কাজের সময় আমি টাকাটা নগদ টাকাটা এটিএম থেকে তুলে নিতে পেরেছিলাম এবং আমি সেটি পাওয়ার পরে খুবই উপকৃত হয়েছিলাম